হ্যালো হ্যাঁ ইয়াসমিন বলছি চিনতে পেরেছিস হ্যাঁ তুই ভালো আছিস হ্যাঁ তো তোর উচ্চমাধ্যমিকের রেজাল্ট কেমন হল রে

আচ্ছা তোর উচ্চমাধ্যমিকে কমার্স ছিল না ও আচ্ছা তোর সায়েন্স ছিল আমার তো আমারও সায়েন্স ছিল এখন কী করবি ভেবেছিস ও কলেজ

আমিও করেছি ফর্ম ফিল আপ তো আমিও ওই কলেজে ভর্তি হবো তারপর দেখব পাশে যদি কোনো ডিপ্লোমা করতে পারি তো করব কিন্তু ডিগ্রিটা তো দরকার এই জন্য কলেজে ভর্তি হব তো তুই কোন কোন কলেজে করেছিস কোথায় ভর্তি হবি ভাবছিস আচ্ছা ও আচ্ছা আমি তো বর্ধমানের তিনটেই করেছি তবে রাজের প্রতি আমার বাড়ির লোক একদম সায় দিচ্ছে না যে হ্যাঁ রাজে ভর্তি হও কারণ রাজের রাজ কলেজের তো জানিস যা অবস্থা আর আমি এখন দেখছি যে অনেকে চন্দ্রপুর কলেজের কথা বলছে তুই করবি চন্দ্রপুর কলেজে আরে এখন শুনছি নাকি চন্দ্রপুর কলেজটা খুব ভালো করেছে ওদের নাকি নতুন নতুন অনেক কোর্স এনেছে তারপর সায়েন্সের জন্য আলাদা করে ল্যাব করেছে কম্পিউটার রুম করেছে আর আমি তো ম্যাথস নিয়েই পড়তে চাইছিলাম আমি তো ভেবেছিলাম যে উওম্যানসেই পড়ব হ্যাঁ আমি তো জানি যে হ্যাঁ ওইগুলোতে ভালো হয় এবারে চন্দ্রপুর কলেজে সবাই বলছে যে ভালো টিচার না কি বাইরে থেকে টিচার আসবেন দিল্লি থেকে টিচার এসে পড়াবেন ওদের পড়াশুনোর আলাদা পুরোই চেঞ্জ করেছে এত

সেটা তো আমিও জানি এবারে কলেজটাও তো আমার বাড়ি থেকে ধর দূর

দেখব ওয়েবসাইটে একটু তুইও দেখবি হ্যাঁ যে কীরকম কী কলেজটাতে করছে কারণ এত যখন সবাই বলছে কোনোদিন তো আমি কলেজটা ঠিকমতো শুনিওনি তো এই বছর এত নাম হচ্ছে কী ব্যাপার আরে যেখানে আমি ফর্ম ফিল আপ করতে গেছিলাম ক্যাফেতে তো ওরা বললো যে চন্দ্রপুর কলেজের এইবছর খুব ফর্ম ফিল আপ হচ্ছে আপনি করবেন না আমি বললাম যে আমি তো ওই কলেজের অত ব্যাপারে শুনিনি আর আমি যেহেতু লোকাল বর্ধমানের তো আমি বর্ধমানের কলেজে ভর্তি হব না তো ওরা বলছে যে আপনি হুম

হুম হুম ঠিক আছে দেখব তুইও দেখবি হ্যাঁ একই কলেজে হলে ভালোই হয় যদি লোকালেও আছি দুজনেও বিবেকানন্দ গভর্নমেন্টসে হয়ে গেলে দেখাও হবে

হ্যাঁ ঠিক

হ্যাঁ আমি ওই দুটো ফর্ম ফিল আপ করেছি তো দেখি পেয়ে গেলে ভালোই হয় আমার ম্যাথসটায় খুব ভালোই ছিল নাইনটি আপ আছে আমি হচ্ছি তাই জন্য ওটার জন্য আর আমার ম্যাথসটা মানে ছোটো থেকে একটু বেশি বুঝতে দিত ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে চল রাখছি পরে কথা হবে হ্যাঁ জানাবি কোথায় কী হচ্ছিস হ্যাঁ আমিও জানাব হ্যাঁ আর আসবি বাড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম